হ্যাঁ আমি এমন একটি গেম খেলেছি যা যেটা খেলতে খেলতে আমি বিশেষভাবে হতাশাজনক বা কঠিন বলে মনে হয়েছে আমি এটা খেলেছি নিজের মোবাইলেতে খেলেছি এবং খেলাটি খুব ঝুঁকিপূর্ণ ছিল অর্থাৎ মানে গেমের ভিতরটা খুব ঝুঁকিপূর্ণ হরর গেম ছিল সেটা এবং খুব হতাশ হয়ে গিয়েছিলাম এই ধরনের গেমটা দেখতে পেয়ে খুব ভয় লেগে গিয়েছিল ভাবিনি যে এ ধরনের গেম কখনও আমাকে খেলতে হবে হঠাৎই ডাউনলোড করে নেওয়ার ফলে মোবাইলেতে ছিল তো আমি একবার খেলতে খেলতে এতই নার্ভাস হয়ে পড়েছিলাম খুব ভয় লেগেছিল এবং গেমটা এমনিতে খুবই ভালো এবং বিশেষভাবে হতাশাজনক বা কঠিন বলে মনে করেছি কারণ গেমটা বা খেলাটা খেলাটা মানে খেলতে পারাটা এতটাও সহজ ব্যাপার ছিল না যতটা আমি নিজে থেকে ভেবেছিলাম তবে খেলাটা খুব মজাদার এবং অনেক সাহস লাগে এই গেমটি খেলতে গেলে বা খেলাটা খেলতে গেলে তো সেই সাহসটার সঙ্গে আমি খেলতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম কয়েকবার প্রথমে ঠিকই কিন্তু পরে দ্বিতীয়বার খেলাতে আমি জয়ী হয়েছিলাম উত্তীর্ণ হয়েছিলাম খেলাটি খেলতে পেরেছিলাম এবং খুব আনন্দদায়ক ছিল এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ মজাও হয়েছিল খুব তো গেমটি খুবই ঝুঁকিপূর্ণও ছিল কারণ খুব নার্ভাস হয়ে যাই এর থেকে অনেকেই অনেক মানুষজন খেলে না কি শোনা গেছে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে এরকম দেখা যায় কারণ হরর গেম ভূতের খেলা ছিল এটা সেই জন্য এটি বিশেষভাবে হতাশজনক হয়ে পড়েছিল আমার কাছে এটাই মনে হয় গেমটি খুব ভালো ছিল খেলে আনন্দ লাভ করেছিলাম অনেক